আমাদের রাজ্যে বিভিন্ন ঋতুর ওপর ভিত্তি করে যে সমস্ত উদ্ভিদগুলি ফলে তার জন্য আমাদের বিভিন্ন সর্তকতা অবলম্বন করা উচিত যেমন গ্রীষ্মে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হয় তার জন্য সেক্ষেত্রে উদ্ভিদের কাছে উদ্ভিদের জন্য আমাদের জলের পরিষেবা জলের পরিমাণের ওপর নজর রাখতে হবে বিভিন্ন কীটনাশকের ওপর আমাদের নজর রাখতে হবে বর্ষাকালে অতিবৃষ্টির জন্য সেক্ষেত্রে উদ্ভিদেরও উদ্ভিদের গোড়ায় জল দাঁড়ানোর কতটা কতটা পরিমাণ জল দাঁড়ানো উচিত বা কতটা নয় সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে শীতকালে ওই অত্যধিক শীতের ফলে কিংবা অনেক সময় বরফ বরফ পড়ার কারণে ফসল ক্ষতি হয় সেক্ষেত্রে আমাদের ফসলের ওপর ছায়ার ও ছায়া দেওয়ার কথাটা ভাবতে হবে গ্রীষ্মে অতিরিক্ত রোদের ফলে আমাদের শীত ফসলের কাছে ছায়াযুক্ত ছায়াযুক্ত উদ্ভিদ লাগানো দরকার এছাড়াও অন্য বছরে অন্যান্য সময় ফসলে বিভিন্ন পোকা ধরে যায় এছাড়াও গাছের পাতা ঝরে যায় গোড়া নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আমাদের বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে বিভিন্ন প্রযুক্তিযুক্ত কীটনাশক রাসায়নিক সার বিভিন্ন উন্নত প্রযুক্তিযুক্ত যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার করে আমাদের উদ্ভিদের ফলন বৃদ্ধি করতে হবে এছাড়াও উদ্ভিদের গুণমান বৃদ্ধি করতে হবে বৃদ্ধির হার বাড়াতে হবে ইত্যাদি